হ্যাঁ ওষুধের অন্যান্য উৎসগুলি আয়ুর্বেদ সিদ্ধা হোমিওপ্যাথি ইত্যাদি সম্বন্ধে আমি জানি এবং হাসপাতালে যাওয়ার পরিবর্তে আমি প্রায়শই এই পদ্ধতিগুলি ব্যবহার করতে পছন্দ করি